হ্যাঁ বলুন হ্যাঁ আমি ফটোগ্রাফারই বলছি বলুন আচ্ছা কুড়ি তারিখে আমার অনেকগুলো প্রোগ্রাম আছে আমি তাও চেষ্টা করব আপনার বাড়িতে যাওয়ার কিন্তু আমার তো অন্য ডেটে যদি হয় তাহলে আমার হবে কারণ ওই ডেটে তো আমার অনেক প্রোগ্রাম রয়েছে ঠিক আছে আমি দেখছি ওই ডেটটায় যদি হয় কিন্তু আমি অনেক আমার কিন্তু অনেক পয়সা লাগবে ওই ডেটে যাওয়ার জন্য কারণ আমি একটা প্রোগ্রাম ক্যানসেল করে আপনাদের বাড়িতে যাচ্ছি আমি হচ্ছে নাইটে হলে একটু বেশিই নিই আর ডে তে হলে একটু কম নিই তো আপনাদের যে সুবিধা টা হবে সেটাতেই আমি যাব হ্যাঁ আমি নাইটে যাব কিন্তু আমি টাকা একটু বেশি নেব ঘণ্টা হিসেবে টাকাটা নেওয়াই ঠিক আছে আমি হচ্ছে আপনাদের নাইটে যাব তার মানে আমি পাঁচ হাজার টাকা নেব হুম এবার এবার থেকে এর থেকে যদি অনেক টাইম লাগে তাহলে আমি অনেক তাতেও আমি মানে একটু ফি নেব আর কি একটু বেশিই নেব আচ্ছা কনফার্ম তাহলে আপনাদের ওই জন্মদিনেই তাহলে যাব আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে হয়ে যাবে হ্যাঁ এই নামেই এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে তাহলে সেন্ড করে দিন